আমরা গ্রামের মানুষ গ্রামে বিভিন্ন ধরনের ফুল ফল বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে লাগানো থাকে এইগুলোকেই একত্রিত করে সুন্দর করে বাগান করা যায় প্রথমেই আমাকে অনুপ্রেরণা যোগান আমাদেরই বিদ্যালয়ের শিক্ষক মহাশয়গণ আমরা সমস্ত ছাত্রছাত্রীরা মিলে বিদ্যালয়ে বাগান পরিচর্চা করতাম এটি আমাদের একটি বিষয় ছিল পাঠ্য বিষয় সেইসূত্রে বাগান পরিচর্চার বিষয়টি শিক্ষক মহাশয়দের কাছ থেকেই আমরা শিখেছিলাম এবং অনুপ্রেরণা পেয়েছিলাম তারপর থেকেই বাড়িতে বিক্ষিপ্তভাবে গাছপালা না লাগিয়ে বিভিন্ন গাছপালা একত্রিত লাগিয়ে সেগুলোকে রক্ষণাবেক্ষণ এবং তাদের পরিচর্চা করাটাই আমাদের ধ্যান জ্ঞান হয়ে গিয়েছিল এরজন্য স্যারের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ সেইসময় থেকে বিভিন্ন মরশুমে আমরা ফুলের বাগান করে থাকি বিশেষ করে শীত ঋতুতে শীত ঋতুতে তো ফুলের ছড়াছড়ি গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা আরও আরও আরও অনেক কিছু যেগুলো আমরা বাজার থেকে চারা কিনে এনে পুঁতে তাতে ঠিকমত সার জল দিয়ে একটা পরিপূর্ণ বাগান তৈরি করতে পারি শীতের চারিদিকে রঙিন হয়ে ওঠে ফুলের বাহারে সেই স্যারের কাছে আমি আজও কৃতজ্ঞ যার জন্য আমার বাড়ির পরিবেশ এত সুন্দর রঙিন হয়ে উঠতে পেরেছে